পশ্চিম মেদিনীপুরে যেমন খেলাধুলা খুব ভালো হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা হাডুডু কাবাডি বৌডুডু এগুলো খুব ভালোভাবে খেলা হয় এগুলোতে অনেকজন অনেকজন লাগে একটা করে টিম তৈরি করতে হয় সেই টিমে সবাই যারা খেলে তারা খুব আনন্দ উপভোগ করে এবার আমি যাচ্ছি বিনোদনমূলক কার্যকলাপ যেমন বিনোদনমূলক কার্যকলাপের মধ্যে নাটক থিয়েটার যাত্রা বিভিন্নরকম হয় নাটক করতে গেলে খুব ভালো লাগে নাটক মঞ্চে একটা পরিবেশন হয় তাতে খুব দর্শক থাকে যাত্রাতেও তাই একইরকম ভাবে দর্শক জোটে এবং থিয়েটার একইরকম তিনটেই এবার আমি চলে যাচ্ছি সাম্প্রদায়িক ঐতিহ্য সাম্প্রদায়িক ঐতিহ্য বলতে যেমন আমাদের এই পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছে সাম্প্রদায়িক ঐতিহ্য হচ্ছে তাদের নাচ তারা নাচটাকে ভারতবর্ষে তাদের নাচ খুব বিখ্যাত তাদের নাচটা খুব তারা ঐতিহ্য দেয়